হ্যাঁ আমি স্বচ্ছ ভারত অভিযান নিয়ে আমি কিছু বলতে চাই আর স্বচ্ছ ভারত অভিযান হলো যেখানে সেখানে যাতে আমরা নোংরা না ফেলি এটাই হলো স্বচ্ছ ভারত অভিযান জানি না মানুষ স্বচ্ছ ভারত অভিযানটা ঠিক ঠাক পালন করছে কিনা আমার তো মনে হয় পালন করছে না আর আমি এটাতে একদম প্রভাবিত হইনি বিশেষ করে মানুষের ওপর হ্যাঁ সরকার যেটা চালু করেছে সেটার প্রতি আমি প্রভাবিত হয়েছি কিন্তু মানুষের প্রতি আমি প্রভাবিত হইনি আর আমি আজ পর্যন্ত কোনো দিন কোনো পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করতে পারিনি জানি না ভবিষ্যতে আমি করতে পারবো কিনা আমার খুবই ইচ্ছা আমি ভবিষ্যতে পরিচ্ছন্নতা নিয়ে আমি কাজ করতে চাই আমার চারপাশে এলাকাটা খুবই নোংরা খুবই অপরিষ্কার জায়গা আর সেই জায়গাটা যেন পরিষ্কার হয় আমি সেটা চাই আর আমার জায়গা এসে যাতে কেউ যাতে নোংরা না ফেলে সেই জিনিসটা আমি দেখতে চাই আর মানুষরা খুবই খারাপ হয় নিজের জায়গা পরিষ্কার রেখে অপরের জায়গা নোংরা করতে আসবে তার কারণ হলো আমাদের সরকার থেকে গাড়ি দিয়েছে প্রত্যেক দিন গাড়ি আসে নুংরা তুলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেই নোংরা তারা নিয়ে যায় তারপরেও তারা আবার সেই নোংরা ফেলে তার নির্দিষ্ট স্থানে সেই জিনিসটা যাতে না করে সেটা আপনি একটু দেখবেন আর সত্যি উন্নত হওয়া দরকার কারণ মানুষটাই খারাপ আর উন্নতটা হবে কোথা থেকে নিজের জায়গা পরিষ্কার রেখে অপরের জায়গা নোংরা করতে আসে তাহলে সে মানুষটাই খারাপ আর মানুষ যদি নিজের এলাকাটা পরিষ্কার রেখে অপরের জায়গাটা যদি নোংরা করতে যায় তার থেকে বাজে মানুষ আর কোনো দিন পৃথিবীতে হবে না যেমন যেমন সরকার থেকে গাড়ি দেয় সেই গাড়িতে নোংরা নিয়ে যায় তা সত্ত্বেও তারা এসে নোংরা ফেলবে আর তাদের তারা নোংরা না আসলে তাদের মনটাই নোংরা রাস্তার চারপাশে নোংরা ফেলে রেখে দেবে সব জায়গায় নোংরা করে রাখবে তাই তাদের মনটাই খুব নোংরা আর মন নোংরা নিয়ে কেউ চলতে পারে না তাই আমি চাই আমাদের এই নোংরা জিনিসটা যাতে আরও উন্নত হয় আর বাড়ির এলাকার চারপাশে যাতে আরও পরিষ্কার পরিচ্ছন্ন হয় এইটা আমি চাই সরকারের কাছে বিনীত আবেদন যাতে এই জিনিসটা একটু উন্নত হয়